যত যারা সংবাদমাধ্যমে যারা কাজ করে যারা সাংবাদিক তারা সেরকম আমাদের গ্রামে তারা আসেন না তারা একমাত্র শহরে যে ঘটনাগুলো ঘটে আর আপনার যে এখন যে রাজনৈতিক যে যেটা চলছে এখন যে ভোট চলছে তাঁরা এখন সেইটা নিয়ে তারা এখন মেতে থাকে তারা গ্রামে কী হচ্ছে তারা সেই জিনিসটা তারা অতটা দেখে না তার কারণ হলো অনেক যারা নেতা আছে কারণ ওদের নেতাদের সাথে তো মানে চ্যানেলের লোকেদের সাথে তো হাত থাকে তাই জন্য তারা গ্রামে তারা ঢোকেন না তারা শহরেই যা করার করেন আর গ্রামে ঢোকেন না না গ্রামে তো অনেক কিছুই অনেক ক্রাইম হয় গ্রামেই তো বেশি ক্রাইম হয় যেটা অনেক সময় ধামাচাপা পড়ে যায় আর যেই জিনিসটা নিয়ে বেশি হাইলাইট হয় না সেই জিনিসটা তো গ্রামেই হয় আর ওই জন্য বলছি আর গ্রামে একটু বেশিই গুন্ডাগার্দি এ সব একটু বেশি গ্রামে হয় তার কারণ গ্রামের লোকেরা একটু বোঝে কম ঠিক আছে ওই জন্য বোঝে কম হাত চালায় বেশি ওই জন্য গ্রামে একটু ক্রাইমটা বেশি হয় আর সেগুলো ধামাচাপা পড়ে যায় আর সেগুলো আর হাইলাইট হয় না সেই জন্য আমি সাংবাদিকদের আমার সাংবাদিকদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা একটু গ্রামের দিকটাও দেখুন শহরের দিকটা তো আপনারা দেখছেন আপনারা একটু গ্রামের দিকটাও একটু দেখুন আর ভোট নিয়ে কী হবে ভোট তো আসবে যাবে ঠিক আছে ভোট তো নেতারাই করবে যা করার আপনারা একটু গ্রামের দিকে আসুন গ্রামের দিকে দেখুন আর গ্রামে তো অনেক রকম ক্রাইম হচ্ছে আর গ্রামে যেরকম বাইরে মেয়েরা বেরোতে পারছে না ঠিক আছে আর রাতের বেলায় মদের আসর বসছে আর স্কুলে যে আমাদের যে সব প্রাইমারি স্কুল আছে সেই স্কুলেতে যখন ছাত্ররা যখন বেরিয়ে যায় আর রাতে সেখানে মদের আসর বসে আপনারা একটু সেগুলো একটু তুলে ধরুন তাহলে তো আমাদের খুব উন্নত হয় আমাদের ঠিকঠাক রাস্তাঘাট হয় না আমাদের যে সরকার থেকে যে বাড়ি দিয়েছিল সেই বাড়ি তো আমরা ঠিকঠাক পাচ্ছি না সেই বাড়ি পেতে গেলে আবার নেতাদেরকে দশ হাজার টাকা করে ঘুষ দিতে হচ্ছে তারপর নেতারা আমাকে বাড়ি দিচ্ছে একটু সেই জিনিসটা একটু দেখুন আমরাও তো মানুষ আমরা গ্রামে থাকি বলে কি আমরা মানুষ না আমরাও তো মানুষ একটু আমাদের দিকটাও একটু দেখুন তাহলে তো খুবই ভালো হয় শুধু শহরের লোককে দেখলে তো হবে না আর গ্রামটাকে একটু উন্নয়ন করার জন্য আপনাদের মানে যথেষ্ট ওখানে পরিপূরক আছে আর গ্রামে একটু আসুন আর আমাদের একটু সাহায্য করুন কারণ আমরা তো রাস্তাঘাট সেরকম পাচ্ছি না এখানে ড্রেন হচ্ছে না তাই জন্য যখন বর্ষাকালে আমাদের এখানে জলে ভেসে যাচ্ছে একটু বৃষ্টি হলে জলে ভেসে যাচ্ছে সেই জিনিসটা একটু আপনারা একটু এসে হাইলাইট করুন যাতে সরকার থেকে যেন আমাদের রাস্তাঘাট ঠিকঠাক করে দেয় যাতে ড্রেনও একদম ঠিক করে দেয় তাতে আমাদের একটু কী উন্নত হবে আর আমাদের সেরকম মাঠঘাট নেই যে আমাদের বাচ্চারা একটু খেলবে কারণ সব জায়গায় ধান চাষ হচ্ছে আর সরকারের কাছে আমার একটাই অনুরোধ যাতে একটা আমাদের একটা মাঠের ব্যবস্থা করে দেয় যাতে বাচ্চারা খেলতে পারে সেই দিকটা একটু দেখুন আপনারা যদি আসেন আপনারা যদি এসে আমাদের এখানে সাংবাদিকতা করেন তাহলে এই জিনিসটা হবে এছাড়া উঠবে না এছাড়া কোনো বড় বড় নেতা আমাদের গ্রামে আসে না একটু এসেও দেখে না যে গ্রামের মানুষেরা কী করছেন সেই জিনিসটা একটু আপনারা দেখুন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আমাদের গ্রামে আসুন আর আপনাদের কাছে আমার আমন্ত্রণ রইল আপনারা আসতে পারেন